হ্যাঁ কে বলছেন

হুম হুম

আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি যোগেশগঞ্জ হসপিটালে চলে যান না আমার চেম্বার হবে না আপনি হসপিটালে যান হসপিটালে গিয়ে একবার দেখিয়ে নিন হুম তা আপনার এখন এই মুহুর্তে কি হচ্ছে পেট ব্যথা করছে বলছেন তাই তো

হ্যাঁ ওখানে ভালো ডাক্তার আছে দেখলে আশা করি সুস্থ হয়ে যাবেন না আপনি গিয়ে আপনি গিয়ে আমার নাম করবেন আপনাকে আগে ছেড়ে দেবে যোগেশগঞ্জ হসপিটাল